হ্যাঁ আমি স্কুলের সমাবেশে অংশগ্রহণ অবশ্যই করেছি এবং আমার স্কুলের যে বাচ্চারা তাদেরকেও মানে ছাত্রছাত্রীরা তদেরকেও অংশগ্রহণ করিয়েছি আমি একজন নাচের শিক্ষিকা হিসাবে মানে সবার কাছে পরিচিত হয়ে আছি একজন যেমনি বিষয় শিক্ষিকা তার সাথে নাচের শিক্ষিকা হিসাবেও সবাই আমাকে চিনে থাকে এবং আমার তো অভিজ্ঞতা খুবই ভালো ছিল কারণ যেহেতু আমি নাচ ভালোবাসি তার জন্য আমি আমার বাচ্চাদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে খুব ভালোভাবে শিখিয়েছি এবং তারাও অংশগ্রহণ করছে এবং আমি নিজেও সেখানে অংশগ্রহণ করেছি সবাই খুব খুশি হন আমাদের এই নৃত্য পরিবেশনা দেখে এবং বাচ্চাদের নৃত্য পরিবেশনা দেখে বা আমার মনের ভাবটাকে আমি নাচের মাধ্যমে তুলি ফুটিয়ে তোলার চেষ্টা করি আমার সেই পরিকল্পনাটা দেখেও প্রতিটি বাবা মা বাচ্চাদের বাবা মারাই খুশি হন বা আরও অন্যান্য যেসব শিক্ষক শিক্ষিকারা আছেন বা আমাদের আরও যারা অতিথি বাইরে থেকে আসেন তারাও খুব খুশি হন তারাও খুব নাম করেন আমাদের স্কুলের পরিচালনা দেখে নৃত্য পরিচালনা দেখে কেন নাচ এমন একটা জিনিস যেটাকে আমি আমার অন্তর থেকে ফুটিয়ে তোলবার চেষ্টা করি সব কিছুর মাধ্যমে তাই আমার এই বিষয়ে অভিজ্ঞতা খুবই ভালো আমি খুব খুশি যে আমি এত সুন্দর পরিবেশনা সকল দর্শকের সামনে রাখতে পারি সকল অতিথির সামনে রাখতে পারি সবাই যে আমাদের উপস্থাপনা দেখে এতো খুশি হন তাতে আমিও খুব খুশি হই এবং বাচ্চারাও খুব খুশি হয় এই উপস্থাপনাতে অংশগ্রহণ করতে পেরে এবং তারাও আমাকে খুবই ভালোবাসে আমার ব্যবহার বা আমার কার্যকলাপ দেখে আমরা এবং আমার এই সম্পর্কে মানে স্কুলের সমাবেশে অংশগ্রহণ সম্পর্কে আমার খুব ভালো একটা অভিজ্ঞতা আছে